আমাদের এলাকার প্রাকৃতিক সম্পদগুলি হল কৃষিজ সম্পদ খনিজ সম্পদ বনজ সম্পদ জলজ সম্পদ আমাদের এলাকার প্রাকৃতিক সম্পদগুলি বিভিন্নভাবে ব্যবসায়িক ক্রীয়াকলাপের জন্য দেখতে পাওয়া যায় যেমন কৃষিজ সম্পদ কৃষি ছাড়া আমরা যেমন কিচ্ছু বুঝি না কৃষকরা সারা দিন জমিতে পড়ে থাকেন দুটো ধান হলে তবে আমরা খেতে পাব ওনারা ধান লাগান ধান লাগিয়ে চাল হলে তবে আমরা সেটিকে ভাত খাই তবে বাজারে গেলে চালের বস্তা বিক্রি করলেই কিন্তু আমাদের বাড়িতে বাড়িতে চালের বস্তা আসে কৃষকরা কিন্তু অনেক পরিশ্রম করে তারা ফসল ফলান মাঠেতে সেই ফসল কিন্তু হলেই কিন্তু আমরা কিন্তু খেতে পাই বিভিন্ন রকমের সবজি লাগান বেগুন টমেটো আলু কুঁদরি অনেক রকমের সবজিতে যেন কৃষকদের বাগান সব ভরে যায় আজ দেখতে পাওয়া যায় আজকাল তো ওষুধের অনেক দাম কৃষকরা পরিশ্রম করে সারা দিন মাঠে ঘাটে থেকে কৃষকরা চাষবাস করেন এবং সে জমিতে হয়ে গেলে তারা ওনারা ফসল ফলালে তারপরে বাড়িতে নিয়ে আসেন যেমন ধান লাগান ধান হয়ে গেলে চাল হলে তবেই তা ওনারা ধান কেটে কেটে বাড়িতে নিয়ে আসেন প্রাকৃতিক সম্পদ বলতে বুঝি আমরা প্রকৃতি অর্থাৎ প্রাকৃতিক পূর্বা বিভিন্ন ধরনের সম্পদ সমূহকেই বোঝা যায় দেশ এখন প্রাকৃতিক সম্পদে যেন ভরে গিয়েছে তাই কৃষিজ সম্পদ খনিজ সম্পদ বনজ সম্পদ জলজ সম্পদ এগুলোকেই বোঝা যায় আমাদের প্রাকৃতিক সম্পদ